আমি বাগান তৈরি করতে খুব ভালোবাসি কিন্তু আমার পরিবারে আমি ছাড়া আমার দাদা বাগান তৈরি করতে খুব ভালোবাসে কারণ ওকে দেখেছি প্রতিটা মরশুমেই প্রায় বাগানে কিছু না কিছু গাছ নিয়ে সে লাগায় যেমন বর্ষাকালে ডাব গাছ লাগায় আম গাছ লাগায় এছাড়া বিভিন্ন ফুল গাছ শীতকালে প্রায় গাঁদা গাছ রজনীগন্ধা এবং অন্যান্য ফুলের গাছ লাগায় এরপর বাগানে তাছাড়া এখন অনেক ধরনের ফলের গাছও দাদা চাষ করে তাছাড়া বাগানের পাশাপাশি মাঠে যে কৃষিকাজ হয় সেখানেও দাদা প্রায় বাগান নিজের মাঠকে বাগানের মতনই ভালোভাবে ভালোবেসে বিভিন্ন ধরনের গাছ লাগায়